আমাদের ঝাড়গ্রামে একবার তারকাদের মধ্যে দেব এসেছিলো আমি ব্যক্তিগতভাবে দেখা করিনি কিন্তু মনে হয় ব্যক্তিগতভাবে দেখা হলেও নিজেকে ভালো লাগতো একটু হাতে হাত মেলাতাম এবং আমি জিজ্ঞাসা করতাম কীভাবে সে নিজেকে অভিনয়ের মধ্যে এতোটা ফুটিয়ে তোলে এবং আমার মনে হয় আমি যদি ওর মতো ওই স্থানে যেতাম তাহলে সবাই আমার কত গর্ব করত কিন্তু এখন আর উপায় কি তাই মনে হয় যে তারকাদের সঙ্গে দেখা করে আমি তার সঙ্গে একটু কথা বলবো যেমন ভবিষ্যতে আমার পরিবারের কেউ তাদের মতো জায়গায় যেতে পারে